একটি জনপ্রিয় ভিডিও গেম ছিল পাবজি মোবাইল তাতে আমি অনলাইন গেমিংয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলাম আমার অভিজ্ঞতা বেশ ভালোই আমি স্কোয়াড মোডে বা দলগত বিভাগে অংশগ্রহণ করেছিলাম যেখানে আমার তিনটে বন্ধুকে নিয়ে আমি খেলেছি আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম সেটি একটি বড় টুর্নামেন্ট ছিল তাতে আমরা প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত পুরস্কার লাভ করেছিলাম আমাদের বেশ ভালো লেগেছিল অনেক প্লেয়ারদের সঙ্গে আমরা খেলার সুযোগ পেয়েছি আমাদের বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে গেমটা খুব ভালো কিন্তু পাবজি মোবাইল তো ভারত সরকার দ্বারা ব্যান করে দিয়েছে তারপর এখন বিজিএমআই মানে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া নামে গেমটা ফিরে এসেছে আমরা আবার সেই গেমটা খেলছি এবার দেখা যাক ভবিষ্যতে যদি কোনো টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করতে পারি খুব ভালো হয় আবার প্রতিযোগিতায় নামব গেমটা আমার খুব প্রিয়